প্রথমত বলি কার্টুন আঁকা দেখতে খুবই সহজ মনে হয় কিন্তু যারা আঁকেন তারাই জানে যে কতটা কঠিন কার্টুন আঁকা যে যে কতটা কঠিন একমাত্র তারাই বলতে পারবে কারণ একটা কার্টুনের ছবি আঁকার মাধ্যমে তার তারা কীভাবে কী কীভাবে কী কীভাবে তাদের গায়ের রঙ ফুটে উঠবে একমাত্র তারাই তারাই বলতে পারে এবং সেই ক সেই যে কঠিন বিষয়টা একমাত্র তারাই বলতে পারবে আমাদের মতো সাধারণ আমাদের মতো সাধারণ মানুষেরা ছবি আক আঁকবে কিন্তু সেটা মনে হবে খুব সহজ যখন কার্টুন একটা চরিত্রের মাধ্যমে একটা চরিত্রের চরিত্রের মাধ্যমে সেই কার্টুনের ছবিটা একটা কাগজে যখন ফোটাবে তখন তাদের মতে সেই ছবিটা এঁকে দিতে একটু একটু নেই অনেকটাই বেশ কঠিনই মনে হবে যারা দেখবে তারা তো মনে করবেন যে এটা তো খুব সুন্দর বাইরের থেকে অনেকেই বলে যে এটা তো খুব সুন্দর যেমন একটা যেমন একটা উদাহরণ দিই প যখন একটা খেলোয়াড় যখন মাঠে খেলা করে কিছু ভুল হলে তখন আমরা বলি যে এর দ্বারা কি এর দ্বারা কিছু হবে না দর্শকরা যেমন বলে থাকেন এ দ্বারা কিছু হবে না একটু ভেবে দেখবেন তো ওর জায়গায় যদি আপনি থাকতেন আপনি কিন্তু ও ওর মতো করে একটুও খেলতে পারতেন না তাই আমরা যেরকম ছবি আঁকা দেখি তখন আমাদের মনে হয় এই ছবিটা খুব সহজ আমাকে দিলেই আমি এঁকে দেবো কিন্তু একমাত্র যারা আঁকেন তারাই জানে এই ছবিটা আঁকতে তাদের কতটা কষ্ট হচ্ছে এই বিষয়ে আমার এই একটা ছোট্ট মতামত আমার যেটা মনে হয় যে যারা আঁকেন তারাই জানে যে সঠিকভাবে ওর একটা ছবির মধ্যে যে অর্থ একটা অর্থ অর্থ প্রকাশ করতে হবে সেই বিষয়ে তাদেরকে একটা জ্ঞান ভাবনা চিন্তা এইভাবে তাদের মধ্যে সেই ছবিটার মধ্যে ফুটিয়ে তুলতে হবে সুন্দর করে নিখুঁতভাবে কারণ যাতে যে এই ছবিটাকে দেখবে তারা যেন এই ছবিটার অর্থ বুঝতে পারে এবারে ছোটো কথায় ছোট্টো করে একটা কথা বলি সাধারণ মানুষ যখন ছবি আঁকবে তখন সেই ছ ছবি হয়তো আঁকবে কিন্তু তার কোনো অর্থ থাকবে না এবার এবার সেই অর্থটা কাউকে কিন্তু বোঝাতে পারবে না ছবির ছবি ছবি আঁকার মাধ্যমে হ্যাঁ যখন কোনো শিল্পী যখন একটা ছবি আঁকবে সে তো আঁকবেই কিন্তু সেই ছবিটার যে অর্থ একটা প্রকাশ করতে হবে তার জন্য সেই শিল্পীকে খুব পরিশ্রম করতে হবে এবং খুব সুন্দরভাবে তাদেরকে সেই ছবির অর্থ প্রকাশটা খুব যেন সাধারণ মানুষ যেন সেই ছবিটাকে দেখলেই সেই অর্থ সেই ছবির অর্থটা যেন বুঝতে পারে তার জন্য একটা শিল্পীকে খুবই কষ্ট করে সেই ছবিটা খুবই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেই ছবিটা তৈরি করে দিতে হবে এইভাবে আর কি ছবি আঁকা শেষ হয় এবং ছবি যে আঁকি তার জন্য ছবি যে আঁকা হয় তার জন্য যারা আঁকে আর কি আর্টিস্ট তারা খুব পরিশ্রম করে আমার এই ছোট্ট মতামত আপনারা কী বলছেন